আমি টুম্পা টেলার থেকে বলছিলাম আপনি কে বলছেন হ্যাঁ আমি লেহেঙ্গা কাটাই কী রকম ধরনের ডিজাইন চাই বলুন আপনার হ্যাঁ আমি সব কিছুরই কাটাই কিন্তু রেট আছে সেরকম তো শাড়ির ফল পাড় বসানো ধরুন পিকো করা সেটার আলাদা রেট আর লেহেঙ্গা তো একটু কস্টলি সেটা তো জানেনই সেটার একটু রেটটা বেশিই হবে তারপরে এখনকার তো সব ডিজাইনার ব্লাউজ এই ব্লাউজেরও রেটটা সেরকম সব যেগুলো বলছেন আপনি আইটেমগুলো সব আইটেমই আমি করি কিন্তু রেট কিন্তু পড়বে একটু দিদি আপনি কি তাহলে করাতে চান আপনার বিয়ে বাড়িটা তাহলে কবে আচ্ছা তাহলে আপনি আমাকে সামনের দশ তারিখ মানে তো আর বেশি দিন নেই এতগুলো জিনিস যখন আমাকে কাটিং করতে হবে তাহলে তো আমার একটু টাইম লাগবে তাহলে আপনি এসে মানে মাপ দিয়ে যান কিংবা কী রকম ডিজাইন হবে সেগুলো একটু দেখিয়ে দিয়ে গেলে ভালো হত কিংবা কোনটা শাড়িতে কোনটায় ফল পাড় বসবে কোনটাতে পিকো করা হবে সেটা তো আমাকে না বলে দিয়ে গেলে বা বুঝিয়ে না দিয়ে গেলে আমি তো সেটা আপনাকে দিতে পারবো না তাহলে আপনি যদি কাটাতে ইচ্ছুক হন বা আপনার যদি দামে পোষায় তাহলে আপনি তাহলে আসুন এসে এবার সবকিছু কথাবার্তা বলুন আমি তো ওই তো সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আমার খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আমার খোলা থাকে আপনি ওই যে কোনো সময় আসুন না আমার খোলা থাকবে আচ্ছা ঠিক আছে আসুন আমার কোনো অসুবিধা নেই আর রেট কিন্তু একটু দিদি পড়বে আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি কারণ যেরকম ডিজাইন হবে আজকালকার তো সবই তো ডিজাইনার ব্লাউজ যে রকম ডিজাইন হবে কিংবা ব্লাউজের যদি লটকন বসাতে চান কিংবা লেহেঙ্গায় যদি আরও কিছু আপনি ডিজাইন দিতে চান তাহলে সেইটা তো সেই রকম রেট হবে না দিদি আচ্ছা নাহলে মানে এত তাড়াতাড়ি ডেলিভারি তো আর অন্য কোনো দোকানে দেবে না না তাদেরও তো আগে তো নেওয়া রয়েছে কাজ এবার আপনি বলছেন তাড়াতাড়ি মানে তো একটু রেট পড়বেই হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে কাটিং দারুণই হবে আপনি কাটিয়ে দেখুন একবার কী রকম হচ্ছে এবার আপনার পছন্দ অবশ্যই হবে কারণ যতজন আমার এখানে কাটিয়ে নিয়ে গেছে সবাই আবার দ্বিতীয়বার আমার এখানেই কাটিয়েছে নিঃসন্দেহে আমার কাটিং অবশ্যই পছন্দ হবে আপনি তো একবার ভরসা করে কাটিয়েই তো দেখুন আগে দিদি আচ্ছা আসুন তাহলে